আমি যেই ল্যাপটপটি কিনেছি সেই ল্যাপটপটির ডিসপ্লে স্ক্রিনিং খুব ভালো হওয়ার সত্ত্বেও ডিসপ্লেটি ছোটো আকারে এবং র্যাম ল্যাপটপটির কম এছাড়াও ল্যাপটপটি খুব টেকসই নেই অর্থাৎ ল্যাপটপটিকে সব জায়গায় নিয়ে যাওয়ার মতো ঝুঁকি নেওয়া সম্ভব নয়